আমার বাড়িতে তৈরি পানীয়গুলোর মধ্যে সব থেকে বেশি হয় গ্রীষ্মকালের জন্য শরবত শরবত অনেক রকমেরই হয় পানীয়ের মদ্যে শরবতটাই সব থেকে বেশি প্রয়োজনীয় তো আমার বাড়িতে গরমের দিনে বেলের শরবত এবং কী চিনির বরপ এই সব দিয়েও অনেক রকমের শরবত তৈরি করি এছাড়াও আমার বাড়িতে গ্লুকোনডি এছাড়াও আনা ফলের রস ইত্যাদি থাকে তো ফলের রসটা দিয়েও আমি অনেক রকমের মিশ্রণ তৈরি করি যেমন বাটার মিল্ক বা মিল্ক সেক এই ধরনের অনেক রকমের খাবার কিন্তু আমি তৈরি করতে পারি তো সেইগুলো বানানো থাকে এছাড়াও থাকে আমাদের বোমা বাড়িতে যে ঘোল ঘোলের একটা সুন্দর মিশ্রণ হয় দই দিয়ে পানীয় করা যাই সেটাও কিন্তু তৈরি করে সেটা আমার থেকে ভালো আমার মা ভালোভাবে করতে পারে তো আমাদের যদি আমাদের শীতকালে বা অন্যান্য কালগুলোতে সেরকমভাবে পানীয় বেশি ব্যবহার না করলেও কিন্তু গ্রীষ্মকালে প্রচুর পানীয় ব্যবহার করা হয় এবং সেইটার জন্য আমার বাড়িতে অল আগে থেকেই অনেক ধরনের অনেক রকম রেসিপি রেডি করা থাকে আমার মা ভেবে নেয় যদি কোনো গেস্ট বা কোনো অথিথি আসে যদি আমাদের বাড়িতে তাকে কীভাবে পানীয় দিয়ে আপ্যায়ন করতে হয় মা তখনই বলে দেয় যে দুটো গ্লাস বের করে আন নিয়ে এনে এইভাবে গুলে দে তালে হয়ে যাবে তো এরকম নানা রকম জিনিস আমাদের বাড়িতে এমনিতেই থাকে তো যখন হঠাৎ করে কেউ চলে আসে তখন কিন্তু যে কোনোর যে কোনো একটা পানীয় তৈরি করে তাকে দেওয়া হয় গীষ্মকালে আমার বাবা বেশিরভাগ বাজার থেকে বেল কিনে আনে তো বেলের শরবতটাও কিন্তু আমাদের বাড়িতে হয়ে থাকে বেলের শরবত আমি আমার ভাই দুজনেই কিন্তু খেতে খুব